আমি জলের ঘাটতি অনুভব করেছি কেমন অনুভব করেছি জলের ঘাটতি আমাদের এইখানে আগে টাইম কল ছিল না ট্যাপ কল ছিলো সবার যে যার যতটুকু যতটুকুনি দরকার সে ঠিক ততটুকুনি জল ওই ট্যাপ কল থেকে নিয়ে যেত নিয়েই ইউস করত কিন্তু ইদানীং আমাদের বা প্রতি বাড়িতে টাইম কল দিয়ে গেছে এবং প্রত্যেক টাইম কলে একটি করে ট্যাপ দিয়ে গেছে ট্যাপে ঠিক সারাদিনে তিন থেকে চার ঘন্টা জল আসে এখন প্রত্যেক বাড়ির লোক যতটা জল দরকার তার থেকে অনেক অনেক বেশি জল অপচয় করছে দেখা যাচ্ছে এখন প্রত্যেকটা পুকুর ডোবা ওই জলে ভরে আছে সারা বছর জল আর কমে না এর কারণে ও অনেকটাই অসুবিধার মুখে পড়া যাচ্ছে জামাকাপড় কাচা থেকে শুরু করে বাসন মাজা পর্যন্ত সমস্তই ওই ভালো জলেই করছে এটা যদি না করে এটা পুকুরে বা কোনো ছোটো জলাশয়ে এই জামাকাপড় কাচা বাসন মাজা এইগুলো করে আর জল ভালো যে জলটা আমাদের সেটি শুধু খাবার উপযোগী সেটা খাবার জন্যেই যদি ব্যবহার করা যায় থালে আমাদের জলের ঘাটতি অনেকটা কমে যাবে এবং এই যে টাইম কল প্রত্যেক বাড়িতে দিয়েছে এবং প্রত্যেক বাড়িতে ট্যাপ দিয়েছে যে মানুষ এত জল অপচয় করছে এই অপচয় করাটা নিজেদেরকে নিজেরাই সামলে একটু বন্ধ করে দিতে হবে যতটুকুনি জল আগে যেমন ট্যাপ কল থেকে যতটুকুনি দরকার যতটুকুনি জল নিয়ে আসা হতো ঠিক ততটুকু নিয়েই জল ওই টাইম কল থেকে নিয়ে টাইম কলটা বন্ধ করে দেওয়া যায় আর আরেকটি যেটা হচ্ছে জল অনেক জায়গায় সরকারি কল লাগিয়ে দিয়েছে সেখানে ট্যাপ নেই কোনো সেখানে ওই যে তিন ঘন্টা থেকে চার ঘন্টা জল থাকে টাইম কলে অনবরত জল পড়ে যায় ওইগুলো একটু পাড়ায় মোড়ে মোড়ে সবাই দেখে যদি একটা করে ট্যাপ ওখানে লাগিয়ে দেওয়া যায় যার যতটুকুনি দরকার সে ততটুকুনি ওখান থেকে জল নেবে নিয়ে ওই ট্যাপটা বন্ধ করে দেবে নাহলে ওই সারাক্ষণ ওই তিন ঘন্টা যে ওখানে জল পড়ছে ওই আশেপাশে জলাশয় জায়গাটাও খারাপ হয়ে যাচ্ছে জলাশয়েও খুব খারাপ হচ্ছে অথবা এই কারণে এই জিনিসগুলি করা উচিত নয়